আম আমরা উপভাষা শিখেছি বইয়ে বাংলা উপভাষা বাংলা উপবাদ ভাষা আমাদের বাংলা আমাদের প্রধান ভাষা এ ভাষায় বিভিন্ন মানুষই কথা বলে বাংলা ভাষার পাঁচটি উপভাষা হচ্ছে ঝাড়খন্ডী বরেন্দ্রী সাম কামরুপি ঝাড়খন্ডী উপভাষা আমরা কিছুটা বলতে পারি ঝাড়খন্ড রাজ্যে প্রচলিত আছে ঝাড়খন্ড আমাদের বজায় রাখতে হয় ঝাড়খন্ড আমাদের পাশের রাজ্য তাই আমরা এই ভাষা জানি এছাড়া বিভিন্ন উপভাষা আমরা বইতে পড়েছি দুই একটা বলতে পারবো না কিন্তু আমরা কম কম জানি